আমাদের পুরুলিয়া জেলার পরিবহন ব্যবস্থা ক্রমাগত উন্নয়নশীল আমাদের পুরুলিয়াতে রয়েছে তিনটি জাতীয় সড়ক তা ছাড়াও রয়েছে রেল ব্যবস্থা তিনটি জাতীয় সড়কের মধ্যে প্রধান প্রধান হল চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং তেষট্টি নম্বর জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে মালদা পর্যন্ত যাওয়া যায় এবং তেষট্টি নম্বর জাতীয় সড়কের মাধ্যমে কলকাতা পর্যন্ত যাওয়া যায় তা ছাড়াও যে রেলপথের কথা উল্লেখ করা হয়েছে তার মাধ্যমে কলকাতা বেনারস মুম্বাই দিল্লি উড়িষ্যা ছাড়াও দেশের বিভিন্ন জায়গাতে যাওয়া যায় অনায়াসেই পুরুলিয়া জেলার রাস্তাঘাটের কোনো অসুবিধা নেই এখানকার মানুষের পরিবহনের প্রধান মাধ্যম হল টোটো অটো রিক্সা তা ছাড়াও এখানকার যে সমস্ত রাস্তাগুলি রয়েছে তা মসৃণ এবং যানবাহনের জন্য উপযুক্ত যান পরিবহন ব্যবস্থার কোনো ত্রুটি আমাদের পুরুলিয়া জেলার সড়কপথে এখন আর নেই